আমার প্রিয় খাবার হলো কচুরি এবং ঘুগনি আমি কচুরি ঘরের থেকেও দোকানে খেতেই বেশি ভালোবাসি কারণ দোকানের কারিগরদের তৈরি কচুরি স্বাদ ঘরের তৈরি লুচির স্বাদের থেকেও অনেকটাই আলাদা এবং অনেক বেশি সুস্বাদু তাই আমি বারবার এই দোকানের তৈরি কচুরি ও ঘুগনির প্রতি আকৃষ্ট হই এবং বারবারই দোকানে গিয়ে কচুরি খেয়ে থাকি